হ্যাঁ আমার জীবিকা বিদ্যুতের উপর নির্ভর করে আমার জীবিকা যেই কাজগুলি হয় জীবিকার মধ্যে সেগুলি সমস্ত কিছু বিদ্যুতের উপর নির্ভর করে আমার কাজ বলতে রয়েছে ফ্যাক্টরির একটা কাজ যেখানে সব সময় আমাদের বিদ্যুৎ লাগে ফ্যাক্টরির বিভিন্ন যন্ত্রচালিত মেশিন যেগুলোর সাহায্যে আমাদের গেঞ্জি ফ্যাক্টরি আছে সেই গেঞ্জি ফ্যাক্টরিতে যন্তচালিত যে সমস্ত মেশিন আছে সেই মেশিনগুলিতে বিদ্যুতের প্রয়োজন হয় কাজের জন্য সেই কারণে আমাদের জীবিকায় বিদ্যুতের প্রচুর প্রয়োজন হয় এবং সমস্ত কাজে অফিসের সমস্ত ওই গেঞ্জি অফিসের সমস্ত কাজ অনলাইনে যে সমস্ত কাজ হয় কম্পিউটারে সেই সমস্ত কাজের জন্যও বিদ্যুৎ লাগে এবং আমাদের জীবিকা বিদ্যুতের উপর নির্ভর করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সময় এটি আমাদের প্রচুরই প্রভাবিত করে আগে যখন আমরা গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ কচ্ছিলাম করতাম তখন বিদ্যুৎ চলে গেলে প্রচুর সমস্যা হতো তখন বিশেষ কোনো ব্যবস্থা থাকে নি তখন আমাদের ফ্যাক্টরিতে কাজ করার লোকের সংখ্যাও কম ছিলো কিন্তু আস্তে আস্তে উন্নতির হতে হতে উন্নতির সাথে সাথে উন্নতির ধীরে ধীরে হতে হতে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাও উন্নতি হয়েছে এখন আমাদের বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই আমরা ইনভারটার রয়েছে এবং তাছাড়া নানারকমের জিনিস রয়েছে জেনারেটরের মাধ্যমে আমরা সেখানে বিদ্যুৎ উৎপন্ন করি এবং বিদ্যুৎ উৎপন্ন করে আমরা আ আমাদের কাজ করি বিদ্যুত চলে গেলে আলোর জন্য আলো বিদ্যুৎ চলে গেলে আলোর জন্য অন্য বিকল্পগুলিও নানা রয়েছে আলোর জন্য আমরা বিভিন্ন বিকল্প ব্যবহার করতে পারি যেমন গুবোর গ্যাস শক্তি সাহায্যেও বিদ্যুৎ উৎপাদন করা যায় সোলার প্যানেলের মাধ্যমেও বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং বিভিন্ন উপায় রয়েছে জেনেরেটরের মাধ্যমেও বিদ্যুৎ উৎপন্ন করা যায় বিভিন্ন মাধ্যমেও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি যার পো কারণে আলো আবার চলে আসে আমাদের এখানে ইনভারটার রয়েছে আগেকার দিনে ইনভারটারের সংখ্যা খুবই কম ছিলো কিন্তু বর্তমানে ইনভাটারের সংখ্যা বেড়ে গেছে কারণ কাজের অবস্থা বেড়ে গেছে এবং কাজ করার লোকজনের সংখ্যা বেড়ে গেছে এবং দিন কে দিন এই গেঞ্জি ফ্যাক্টরিতে মানুষের ডিমান্ডও বেড়ে গেছে গেঞ্জির প্রচুর অর্ডার আসে তাই আমাদের এখানে ইনভারটারও রয়েছে